আমাদের প্রথমে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ বলে কিছুই ছিল না আমাদের প্রথমে ছিল ভারতবর্ষ একটাই দেশ ছিল তারপরে যখন ইংরেজি যখন চলে আসলো মানে ব্রিটিশ তখন তখন তখন তারা প্রথমে খুব ভালোভাবে এসেছিল তারপরে আস্তে আস্তে এসে তারা কৃষকদের ওর খুব অত্যাচার করা শুরু করলো তাদের তাদেরকে দিয়ে নীল চাষ করা হতো বা নীল চাষ না করলে তাদের তাদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হতো এরকম করতো ইংরেজরা ইংরেজরা ভারতবর্ষে এসে প্রচুর প্রচুর লুন্ঠন করেছেন বা এই ইংরেজরা ভারতবর্ষে চাষিদের ওপর খুব অত্যাচার করেছেন ওই চাষ না করলে তার জমি কেড়ে নেওয়া হতো বা তা বা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হতো তা তাদেরকে মেরে ফেলা হতো এই ভয় দেখিয়ে প্রচুর চাষিদের দিয়ে চাষ করাতো বা কাউকে কেউ যা চাষ না করতে চাইলে তাদেরকে নিয়ে গিয়ে যে যে জেলখানার ভিতরে রেখে বেত দিয়ে মারতো খেতে দিত না প্রচুর অত্যাচার করতো ইংরেজরা ভারতবর্ষে এসে

তারপরে ইংরেজ ইংরেজ এসে ভারতবর্ষে ভা ভারতবর্ষ বা আমাদের দেশমাতার ওপরে প্রচুর অত্যাচার করেছে বা ইংরেজরা ইংরেজরা এসে এই কি ভারতীয় মানে নারী বা মাতৃসম তাতাদেরকেও অত্যাচার করেছে তা তাদেরকেও দিয়ে কাজ কাজ করিয়ে নিত তারা কাজ না করতে পারলে তা তাদেরকেও মারতো তাদেরকে দিয়ে পা টিপিয়ে নিত এইসব করতে কাজ কাজ না করতে পারলে তাদেরকে মায়ের সম নারীদেরকেও মারতো ইংরেজ ইংরেজরা ইংরেজরা ভারতবর্ষে এসে প্রচুর অত্যাচা করেছে ও চা প্রচুর প্রচুর মানুষকে তারা হত্যা করেছে ইংরেজরা ভারতবর্ষে এসে তা প্রথমে তা তা ইংরেজরা ভারতবর্ষে এসে ইংরেজরা প্রচুর হারে লুন্ঠন করেছে ও ইংরেজরা ভারতবর্ষে এসে ভারতবর্ষ দেশটাকে পুরো ক্ষতি করে দিয়ে দিয়ে দিয়েছে পুরো দিয়েছিল একদম তারপরে আমাদের ভারত ভারত ভারত ভারতবর্ষের কিছু যুবসন্তানেরা মিলে দেশটাকে উদ্ধার করার কাজে লেগে গিয়েছিল ইংরেজদের ইংরেজদের কাছ থেকে উদ্ধার করতে অনেকে প্রাণ দিয়েছেন খুব অল্প বয়সে অনেকে অনেকে যুদ্ধক্ষেত্রেই যুদ্ধক্ষেত্রে গিয়েও প্রাণ দিয়েছেন অনেকে অনেক মানুষ ইংরেজের সাথে কাজ করতে করতে সহযোগিতা করেছে সহযোগিতা করতে গিয়ে ধরা পড়ে তার তাদেরকেও জীবনে ম মরে যেতে হয়েছে ইংরেজ থেকে ইংরেজি থেকে বাঁচানোর জন্য আমাদের আমাদের দেশের যুব সমাজরা যুব সমাজরা কেউ প্রথমে কেউ সাহস পায়নি কিন্তু একজন যুবসমাজ তারা নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো তিনি তিনিই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু শুরু করেন তা তারপর থেকে তার সাথে অনেকে যোগ দিয়েছিলেন যেমন ক্ষুদিরাম বসু তিনি চোদ্দো বছর বয়সে না তিনি বারো বছর বয়সে ফাঁসি ফাঁসিতে ঝুলেছিলেন তাও বা বারো বছর বয়সে তি তিনি যখন ইংরেজদের সাথে যখন ফাঁসিতে যখন যাচ্ছিলেন তখন তাকে দেখে মনে হচ্ছিল সে যেন হাঁটছে তা তার কোনো তার কোনও ভয় নেই বারো বছর বয়সে ক্ষুদিরাম বসু যখন ফাঁসি গিয়েছিল আমাদের আমাদের আমাদের দেশে বিপ্লবীরা জন্ম নিয়েছিল বলে বিপ্লবীদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি আমার বিপ্লবীরা জন্ম না নিলে আমার আমার আমাদের ভারতবর্ষে কখনো ইংরেজদের থেকে আমরা মুক্তি পেতাম না কখন কখনো আমরা এরকম স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না কারণ ইংরেজরা এসে ভারতবর্ষ ভারতবর্ষের চাষিদের ওপরে প্রচুর অত্যাচার করেছিল যে চাষ না করলে আমরা খেতে পাই না তাই তাদেরকে দিয়ে নীল চাষ করাতো ওই ওই নীল চাষ করে বাজার বাজারে বিক্রি করে তারা প্রচুর প্রচুর টাকা পয়সা এইসব পেত সেই জন্য চাষিদেরকে তারা মারতো ওই এই এই এই এইসব দেখতে না পেয়ে আমাদের ভারত ভারতবর্ষের যুব যুবসমাজ ইংরেজদের বিদ্যু ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু শুরু করে দেয় তার তারপরে ইংরেজি করতে তারা তারা প্রচুর রক্ত দিয়েছে অনেকে মারা গিয়েছে অনেকে আহতভাবে থেকেছে আবার পরে পরে পরের দিনে আবার খুব কষ্ট করে যুদ্ধ করতে গিয়েছে এরকমভাবে এই এই এরকমভাবে ইংরেজদের সাথে তারা যুদ্ধ করেছে কারণ ইংরেজ ইংরেজে ইংরেজের হাতে তখন প্রচুর অস্ত্র বা প্রচুর সৈন্য বা তাদেরকে পাকা ব্যবস্থায় তৈরি করা কিন্তু আমাদের ভারতবর্ষে তো সেরকম সৈনিক তো ছিল না বা সেরকমভাবে তো কারণ তা তাদেরকে তৈরি তাদেরকে তৈরি করা হয়নি কারণ তাদেরকে দিয়েই মাঠে কাজ করানো হতো সেই জন্য তারা সেই জন্য অনেকেই যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছে ই ইংরেজদের হাতে ইংরেজদের হাতে মারা যেতে যেতে তারা তারা একদিন তারা একদিন ভারতবর্ষটাকে জয় জয় করতে পেরেছিল কিন্তু জয় করতে গেলে কত মায়ের কোল যে খালি হয়েছিল তা তার সম্পর্কে কেউ জানে না কতো কত কত মা যে কেঁদেছিল তাদের সন্তানের জন্য কত কত বোন যে তার ভাইয়ের জন্য কেঁদেছিল শুধু শুধু ভারতবর্ষে শুধু যুব সমাজ নয় নারী সমাজেও কিছু কিছু কিছু বিপ্লবী জন্ম জন্ম নিয়েছিলেন যেমন যেমন যেমন কল্পিতা এরকম অনেক বিপ্লবী ছিল তারাও তারাও ভারতবর্ষের হয়ে তারাও এই ভারতবর্ষের হয়ে জীবন দিয়েছেন দা এই ভারতবাসী এরকমই ছিল তখন তখন মহিলাদেরও প্রচুর অত্যাচার করা করা হতো সেজন্য তারা ভারতবর্ষের যুব সমাজের সঙ্গে নাচের রুখে দাঁ দাঁড়িয়েছিলেন সেই জন্য সেই জন্য মানে মানে সেই জন্য এখন এখনকার মহিলা সমাজে নিরাপদে চলতে পারছে কারণ যখন ইংরেজ ছিল তখন তখন মহিলাদের এতো স্বাধীনভাবে চলতে পারতো না তারা ইংরেজদের ভয়ে ভয়ে তারা ভয়ে ভয়ে তারা ঘর থেকে বেরুতেই পারতো না আর ইংরেজরা যখন ভারতবর্ষে ছিল তখন তখন কত দিন যে মায়ের বাচ্চা যে না খেয়ে না না খেয়ে থাকতো তার কোনো ঠিক ছিল না কত কত মা যে শুধু চোখের জল ফেলতো তার সন্তান না না খেয়ে থাকার জন্য তার কোনো ঠিক ছিল না কত কত মা যে কত কত কত মা যে আজ থেকে যে তার সন্তানের না খেতে না খেতে পারার জন্য হচ্ছে মারা গেছে তা তা কেউ জানে না আমার পশ্চিম পশ্চিমবঙ্গের সাথে একত্রিত হয়ে ঊনিশশো ঊনিশশো সাতষট্টি সালে সমাধান নিরসনে নকশালবাড়ির বিদ্রোহে বামফ্রন্ট বামফ্রন্ট যে তৃণমূল কংগ্রেস যুগ ঊনিশশো সাতচল্লিশ সালে নকশালবাড়ি বিহার কুচবিহার রাজ্যের সাথে একত্রিত হয়ে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কংগ্রেস সাম্রাজ্য শুরু হয় এখন এখনকার সময় এখনকার সময় তখনকার সময় কংগ্রেসের কংগ্রেসের মন্ত্রী ছিল জ্যোতিবাবু জ্যোতিবাবু অনেক কিছু করেছেন এখন যে তৃণমূল আছে তৃণমূলে এখন যেমন সাইকেল দিচ্ছে ফোন দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে এমন সময় আমাদের আমাদের বিজি বিজেপি বিজেপি মুখ্যমন্ত্রী আছে নরেন্দ্র মোদি তিনি অত্যন্ত খুব ভালো মনের মানুষ তিনি তা তিনি তিনি এক হাতে দেশটাকে পুরো সামলাচ্ছেন এবং বিদেশে লোকেদের থাকে তা তার খুব ভালো পরিচয় আছে তিনি অত্যন্ত খুব ভালো একজন মন্ত্রী